আমার বাড়ির পাশে একটি নার্সারি আছে সেখানে নানা ধরনের চারা বিক্রি হয় আমি এক দিন সেই নার্সারিতে গিয়েছি যার পর নানা ধরনের গাছ দেখে এবং গাছে ছোট ছোট গাছে ফুল ধরে আছে ফল ধরে আছে এগুলো দেখে আমার খুব ভাল লাগে আমি সেখান থেকে কিছু চারা কিনে আনি কিনে এনে আমার বাড়ির পাশে একটা ছোট্ট জায়গায় সেখানে বেড়া দিই এবং বেড়া দিয়ে মাটি কুপিয়ে সেখানে ছোটো ছোটো গাছগুলিকে অতি যত্নে লাগাই সেই লাগানোর পর কিছু দিন যাওয়ার পর দেখি গাছগুলিতে খুব ফুল ফুটেছে এবং ফলও ধরেছে এটা দেখে আমার খুব ভালো লাগে তারপর থেকেই আমি বাগান করার পরিকল্পনা শুরু করি